একদিন আমি সুক্তো বানিয়ে ছিলাম বানানোর পরে পাড়ার কাকিমাকে দিয়েছিলাম সুক্তো পাড়ার কাকিমা বললো যে খুব সুন্দর টেস্ট হয়েছে আমাকে একদিন রেসিপিটা দিও আমি বললাম ঠিক আছে দেবো একদিন আমি রেসিপিটা দেওয়ার জন্য তার বাড়িতে গেলাম বললাম যে এইযে কাকিমা রেসিপি ডাঁটা কাটবে লম্বা লম্বা করে আলু কাটবে লম্বা লম্বা করে তার সাথে বেগুন কাটবে তারপরে ওগুলোকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে বড়ি ভেজে তেল কড়াতে তেল দিয়ে বস করিয়ে দিলাম দিয়ে বড়িটা আগে ভেজে নিলাম তার সাথে আলু ভেজে নিলাম তারপরে ডাঁটাগুলো ভেজে নিলাম তারপর ফোঁড়ন দিলাম আদা তেজপাতা দিয়ে তেলের সাথে দিয়ে ওগুলো কষাতে দিয়ে দিলাম সবজিগুলো ঢাকা চাপা দিয়ে দিলাম একটুক্ষণ একটুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে আরলাদা আরেকটা কড়াইতে সুক্তোর মশলা কষার জন্য সরষে লংকা ফোঁড়নগুলো হালকা কাঠ কলাই ভেজে নেওয়ার পরে ওটাকে মশলাটা গুড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম ঝোলটার সাথে হয়ে গেলো সুক্তোর রেসিপি